হ্যাঁ দাদা এই ভেলপুরিগুলো কতো করে এক প্লেট ষাট টাকা এক্টু বেশ মশলাদার হবে তো তালে ওই একটা বানিয়ে দিন মানে আমরা ছজন আছি ছজনের জন্য বানান আচ্ছা পাঁচ ছটা প্লেট খুব সুন্দর করে বেশ চানা সু সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে দেবেন একটু বেশ মশলাদার জোরদার ভালো যেন হয় হ্যাঁ ষাট টাকা নিচ্ছেন ষাট টাকা নিচ্ছেন একটু ভালো দেবেন তো যেন অল্প অল্প দেবেন না একটু বেশি বেশি সুন্দর সুন্দর দেবেন তাহলে পরে আপনার হুম মশলাপাতির দাম হোক তবুও আপনি খদ্দের ধরার জন্য আপনি একটু ভালো একটু দেবেন তালে দেখবেন আট্টু ভিড় হবে আপনাকে দোকানে বেশি ভিড় হচ্ছে হাঁ ওই জন্যই তো আমরা আসছি এতো ভিড় হচ্ছে সবাই তো আসছে এই তো দেখুন না পুজোর সিজনে সবাই আসছে আপনার দোকানেই আসতেছে

আচ্ছা হুম আগে এইটা খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিই তালে ওই হ্যাঁ দইটা দই ফুচকাটা তাহলে নেবো আর ওইটা ভালো করে সুন্দর আচ্ছা আর আর একটা যেন কে ও চুরমুর আমার ছেলেটা আবার চুড়মুড় পছন্দ করে তাদেরকে আবার চুড়মুড় বানিয়ে দেবেন হ্যাঁ চারটের মতো চুড়মুড় একটু লঙ্কা কাঁচা লঙ্কা একটু ঝাল কম দেবেন দই আছে চুড়মুড়টা ভালো করে বানিয়ে দেবেন মেয়েটা আবার বায়না সেই দই ফুচকা খাবে এক একেজনের এক একেক বায়না আচ্ছা দই ফু ফুচকা হ্যাঁ ওটার দাম কতো আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে